হ্যাঁ খেলা নানা উপায়ে মানুষের জীবনে মানে মানের উপর নিশ্চিতভাবে এবং সুনিশ্চিতভাবে খুব গুরুতর থেকে গুরুতর প্রভাব ফেলতে পারে এবং ভালো রকম প্রভাব পড়তে পারে কারণ কিছু খেলা আছে যেগুলো মানুষের মনের মধ্যে ঢুকে যায় যেমন ফোনের কিছু মোবাইল ফোনে কিছু খেলা থাকে সেগুলি মানুষের মধ্যে মনের মধ্যে ঢুকে গিয়ে সেটা নেশায় পরিণত হয় এবং মানুষজন সেটা ছেড়ে বেড়োতে পারে না কিছু এরকম খেলা আছে সেখানে আর্থিক ঝুঁকিপূর্ণতা থাকে এবং সেটা নেশার অভ্যাস হতে পারে এবং প্রতিনিয়ত খেলার কারণে তার মদ্যে ঢুকে যাওয়ার একটা ব্যাপার থাকে অর্থাৎ পরিপূর্ণভাবে গেমের মধ্যে নিয়োজিত হয়ে যাওয়া যা যেটাকে বলে থাকা হয় এবং সেখান থেকে নিজের ক্যারিয়ার গড়ে তুলবে এই ভুল চিন্তা ভাবনা কিছুজন মানুষ নিয়ে থাকে কিছু ছোটো ছোটো ছেলে মেয়েরাও এটা ভেবে থাকে যে এই গেম থেকে নাকি থাকা অর্জন করা যায় টাকা কামানো যায় এই ভেবে অনেকেই ভুল করেন এরকম নানা ধরনের মোবাইলে গেম থাকে যেগুলোর দ্বারা অনেক রকম মানুষের জীবনে প্রভাব আনতে পারে বিরাট রকমের একটা প্রভাব সৃষ্টি করতে পারে সেটার ফলে জীবনে অনেক ক্ষতি হতে পারে